ভারতে অনেক গুরুত্বপূর্ণ পর্যটক রয়েছে এ যেমন তার মধ্যে আমি আমার নদীয়া জেলার মায়াপুরের ইস্কন মন্দিরটাকে আগে তুলে ধরতে চাই কারণ ওটার সবথেকে আকর্ষণীয় জিনিস হলো ভোরের নগর কীর্তনটা এখানে মানুষ সকাল সকাল আল স্নান করে এ খোল করতাল নিয়ে বেরিয়ে পড়ে মহিলারা আ লালপাড় সাদা শাড়ি পরে এবং ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে খোল করতাল নিয়ে বেরিয়ে পড়ে ভোরের বেলা নগর কীর্তনে এ তো এটা আমাকে খুবইভাবে আকর্ষণ করে তোলে এবং আরও রয়েছে যে আমাদের ভারতবর্ষে আরও বিখ্যাত বিখ্যাত পর্যটন কেন্দ্র রয়েছে যেমন দীঘা মন্দারমণি রয়েছে এ এটা রয়েছে এ দীঘার সবথেকে আকর্ষণীয় জিনিস হলো ও যে এখানে এ ঝাউগাছ রয়েছে সমুদ্রের পাড়ে পাড়ে যে ঝাউগাছ রয়েছে এই ঝাউগাছগুলোই মানুষের মনকে বেশি করে আকৃষ্ট করে তোলে এবং দীঘায় যে স সমুদ্রের ঢেউ আসে এবং সে ঢেউয়ে স্নান করতে এ সকলেই পছন্দ করে আমার মনে হয় সবাইকে আকর্ষণ করে তোলে এই জিনিসগুলো